এখানে বার্নপুর ইউনাইটেড ক্লাব ফুটবল বার্নপুর ভলিবল অ্যাসোসিয়েশন ভলিবল বার্ণপুর ক্রিকেট অ্যাকাডেমি এগুলি সুলভ এবং নামমাত্র খরচায় খেলার জন্য শিক্ষা প্রদান করে থাকেন এবং এদের উপযুক্ত পরিকাঠামো গতি দক্ষতায় থাকে এই সংস্থাগুলি থেকে বেশকিছু ক্রীড়াবিদ জাতীয় এবং অন্তর্দেশীয় স্তরে সুযোগ লাভ করেছে এগুলি মূলত এই শিল্পাঞ্চলে ইস্কো সংস্থা দ্বারা পরিপালিত হয়ে থাকে বিভিন্ন সরকারি ক্রিয়া অ্যাকাডেমি থেকে খাবার পোশাক দিয়ে থাকেন প্রত্যেকটি খেলারই এগারো জন করে খেলোয়াড় থাকে